নতুন ব্যবসা শুরু করার সাথে জড়িত আনুষ্ঠানিকতাগুলির যেগুলি থাকে সেগুলি হলো যে বাড়িটিতে বা যে ঘরটিতে ব্যবসা শুরু করা হবে সেই বাড়িটি অবশ্যই পুজো দিতে হবে লক্ষ্মী গণেশের মূর্তি প্রতিষ্ঠা করতে হবে সেকানে তারপরে ব্যবসা শুরু করতে হবে আর ব্যবসা করার জন্য অবশ্যই মূলধনের প্রয়জন তার কারণ হচ্চে পুঁজি যদি না থাকে তালে ব্যবসা করা সম্ভব নয় আমি যদি কোনো জিনিস কিনে ব্যবসা করি তালে সেই জিনিসগুলি কিনে আনতে বা সেই দ্রব্যগুলি কেনার জন্য আমাদের একটা মূলধনের প্রয়োজন হয় এছাড়াও সেই জিনিসগুলি এনে যখন আমি সাজাবো তার জন্য তাক বা র্যাক দরকার হবে বা তার জন্য শোকেস দরকার হবে বা তার জন্য আনুষাঙ্গিক যে জিনিসগুলি হয় দাঁড়িপাল্লা বা ওজন বা কম্পিউটারে যে কাঁটাগুলি হয় এখন সেগুলি দরকার নাহলে তো কোনো ব্যবসাগুলি হবেই না ভালো করে কেননা ব্যবসা করাই যাবে না এই সকল জিনিসগুলি যদি না থাকে আর মূলধনের তো অবশ্যই প্রয়োজন কেননা আমি যদি মূলধন নিয়ে না নামি ব্যবসা করতে সেক্ষেত্রে আমি জিনিসপত্র ক্রয় বিক্রয় করবো কী করে আমি তো ধারে সব সময় পাবো না প্রথম যখন আমি ব্যবসা শুরু করবো তখন তো আর ধারে কোনো মালিকই আমাকে মালপত্র দেবে না হ্যাঁ একটা সময়ের পরে আমাকে মালপত্র ধারে দেবে ঠিকই কিন্তু প্রথম প্রথম আমাকে নগদেই কিনে আনতে হবে এবং কিনে আনার পরে সেই জিনিসগুলিকে বিক্রি করতে হবে বিক্রি করার পরে সেখান থেকে যে টাকা লাভ হবে সেই লাভের অংশ আমাকে আলাদা করে সরিয়ে তারপরে আমাকে আবার নতুন করে টাকা ইনভেস্ট করতে হবে মূলধন বিনিয়োগ করতে হবে বিনিয়োগ করার পরে ব্যবসাটি কিন্তু আমি ভালো করে করতে পারবো তার জন্য মূলধনের অবশ্যই প্রয়োজন এই মূলধনে হাত দিলে কখনোই চলবে না যে পরিমাণে টাকা আমাদের প্রফিট হবে সেই টাকা দিয়েই আমাদেরকে ব্যবসা রোলিং করাতে হবে এবং মূলধনের যে পরিমাণ টাকা থাকবে সেই টাকাটা আমাদেরকে আলাদা করে তুলে রাগরেখি পরবর্তীতে আমি ওই বিদ্ ব্যবসাটির শ্রীবৃদ্ধি ঘটাতে পারবো বা আলাদা যদি কোনো ব্যবসা করতে চাই সেখানে আলাদা ব্যবসা করতে পারবো সেই জন্য মূলধনের অবশ্যই প্রয়োজন এবং যে ঘরটিতে আমরা ব্যবসা শুরু করবো বা যে বাড়িটিতে আমরা ব্যবসা শুরু করবো সেই ঘরটি যদি বাস্তু বিচার করে ঘরটি তৈরি করা হয় বা বাস্তু বিচার করে যদি ঘরটা ভাড়া নেওয়া হয় তালে সেক্ষেত্রে খুব ভালো হবে এবং ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে খুব তাড়াতাড়ি এবং অবশ্যই সেখানে ঠাকুরের পুজো করতে হবে এবং পুজো করার পরে যদি ব্যবসা করা যায় এবং একটা শুভ দিন দেখে ব্যবসাটা শুরু করা যায় তাহলে ব্যবসার উত্তরোত্তর বৃদ্ধি ঘটবে এবং একটা ব্যবসা থেকে দশটা ব্যবসা আমরা করতে পারবো এবং যতগুলো দ্রব্য নিয়ে প্রথমে আমরা ব্যবসা শুরু করবো তার থেকেও পরবর্তীতে আরো বেশি দ্রব্য আমরা রাখতে পারবো এবং আমরা যদি সটিক দামে বিক্রি করতে পারি জিনিসপত্রগুলি তাহলে কী আমাদের ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে এবং ক্রেতা বৃদ্ধি পেলেই আমাদের লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আমরা উত্তরোত্তর বৃদ্ধি করতে পারবো আমাদের ব্যবসাকে এইভাবে আমরা যদি চলতে পারি এবং সঠিক পুঁজি বা বিনিয়োগ যদি আমরা করতে পারি তালে আমাদের ব্যবসা খুব ভালো হবে